প্রযুক্তির মধ্যে এমন একটা জিনিস হল ট্রেন যেটা অনেক দূরের রাস্তা অনেক কম সময়ের মধ্যেই আমাদেরকে নিয়ে যায় ট্রেন বিভিন্ন রকম জায়গায় স্টেশন তৈরি করে সেখানে দাঁড়ায় প্যাসেঞ্জারকে নেয় যাত্রীদেরকে নিয়ে তাদের গন্তব্যস্থলে এক এক করে ছাড়তে ছাড়তে যায় এবং ট্রেনের কোনো বিরতি থাকে না সে সারা দিন অবশ্য রাতে তার একটা সময়ে তার বিরতি হয় কিন্তু বাইরের দিকে আবার সেটা হয় না বাইরের দিকে সারা রাত সারা দিন ট্রেন চলতেই থাকে ড্রাইভার হয়তো বদলে যায় কিন্তু ট্রেন চলতেই থাকে এবং ট্রেনে থাকে অনেক প্রচুর সিট একটা একটা বগিতে অনেক সিট থাকে তো এক একদিকে এক একটা সিটে চারজন করে বসতে পারে সামনাসামনি থাকে ওরকম চার চার আটজন করে এরকম বহু দু দিকেই থাকে এবং ইঞ্জিনও থাকে বারোটা বগি থাকে আরও দূরের ট্রেনে অনেক বেশি বগি থাকে এবং যেগুলো দূরের ট্রেনে হয় সেগুলো শোয়ার জায়গাও থাকে এ সি রুমও থাকে আর তাছাড়া লোকাল ট্রেনে শুধু বসার জায়গাই থাকে জানালা থাকে এবং ওপরে ফ্যান দেওয়া থাকে এবং ওখানে এখন যেগুলো হয়েছে স্টেশানের নাম বলা হয় এই মেশিনগুলোও থাকে আর শব্দ হয় প্রচুর ট্রেনে ইঞ্জিন বগিতে যখন ট্রেন কোনো হর্ন দেয় বহুত জোরে আওয়াজ হয় তাছাড়া ট্রেনের কানেকশানটা ওটা একটা তারের উপর দিয়ে চলে এবং এর চাকাগুলো হয় লোহার চাকা এবং এটা একটা নির্দিষ্ট ট্র্যাকে যায় এর নির্দিষ্ট একটা লাইন থাকে সেই লাইনেই তারা যায় এবং আমি ট্রেনে বহুত ঘুরেছি এমনি কাছাকাছি কোথাও যেতে হলে ট্রেনেই যাই কারণ এখন ট্রেন সব জায়গায় হয়ে গেছে অ্যাভেলেবল হয়ে গেছে বাইরে গেলেও ট্রেনে যাই ট্রেনে প্রচুর ভ্রমণ করতে হয় এ সি হলে খুব ভালো হয় ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যায় নন এ সি হলেও যদি শোয়ার সিট থাকে তাহলে দূরে গেলে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যায় এবং খুব একটা খারাপ লাগে না ট্রেন যখন আমি চড়ি আমার ট্রেন চড়তে ভালোই লাগে